হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমাদের এর জন্য তো আমাদের কাজ চলছে অর্গানাইজেশনের তো আপনি ওখানে নিয়ে আসুন তাদেরকে তো যেরকম কতগুলো ছেলে হয়েছে কতগুলো মেয়ে হয়েছে কোন বয়সের ক্যাটাগরি আছে এই সমস্ত দেখে আমরা আপনি নিয়ে আসুন আমাদের অফিসে এনজিও থেকে সেখানে দেখে আমরা তাদেরকে দিয়ে পড়াশোনা করাবো আমা আমাদের একটা ফান্ড আছে সেই ফান্ড টাকা পাওয়া যায় যে তাদেরকে পড়াশোনা করানো হয় যাতে তারা বিয়ে কো না করে এদেরকে আমরা পড়াশোনা করিয়ে শিখিয়ে পড়িয়ে তারপরে তাদের বাড়িতে দিয়ে আসবে এবং তাদের সাথে আমরা তাদের মা বাবার সাথেও যোগাযোগ করি মা বাবার সাথেও যোগাযোগ রাখি কেন না তাদেরকে যেহেতু কাজে পাঠিয়ে দেয় তো আমরা বাড়ি পাঠিয়ে দিলে পরে আবার তারা তাদেরকে কাজে পাঠিয়ে দেবে তো সেই কারণে আমরা বাড়িতে আর পাঠাই না আমরা নিজেদের কাছেই একটা হোম মতো আছে সেখানেই বাচ্চারা থেকে পড়াশোনা শিখবে এবং তা পড়াশোনার সাথে সাথে কিছু হাতের কাজও আমরা তাদেরকে দিয়ে শেখাই হ্যাঁ তার জন্যে আমরা তাদেরকে বুঝিয়ে বলব ওই যে তারা তদের পড়াশোনার সাথে সাথে কিছু যে হাতের কাজ করাই সেগুলোর থেকে আমরা পয়সা কিছু ওদের পরিবারকে দিই সেখান থেকে কিছু পয়সা পারিশ্রমিক হিসেবে বলে সেটা দেওয়া হয় যাতে তারা আপত্তি না করে হ্যাঁ হ্যাঁ আপনি তাদেরকে নিয়ে আসুন বাচ্চা যতগুলো পাচ্ছেন আপনি আমাদের এনজিওতে নিয়ে আসুন আমাদের এখানে সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে যে যেই বয়সের বাচ্চা তাকে সেইভাবে শেখানো হবে সেইভাবে পড়াশোনা শেখানো হবে কাজ শেখানো হবে তার যদি এখানে থেকে পড়াশোনাও শিখতে হবে তার সাথে সাথে কাজ দুটো একসাথেই করতে হবে কতগুলো বাচ্চা আছে হ্যাঁ সেই জন্যই জিজ্ঞেস করছি তাও মোটামোটি কতগুলো বাচ্চা হবে দেড় দুশো বাচ্চা হবে ঠিক আছে তাহলে আমি দুটো গাড়ি পাঠিয়ে দেব বাস দুটো বাসে করে নিয়ে আসার ব্যবস্থা করতে পারবেন আপনি আপনার আপনি কোথা থেকে ওদেরকে দেবেন সেই ঠিকানাটা বলে দেবেন আমি সেখানে গাড়ি পাঠিয়ে দেব গাড়িতে করে তুলে নিয়ে চলে আসবেন

আপনিও এসে দেখে যেতে পারেন ব্যাপারগুলো ঠিক আছে কীরকম কী শেখানো হয় না হয় কীরকমভাবে পড়াশোনা করানো হচ্ছে সমস্ত কিছুই আপনি দেখে যেতে পারেন মাঝে মাঝে এসে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখছি